আমাদের এলাকায় বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন রকম লোকগীতি শুনে থাকেন কিছু মানুষ আছেন যারা সন্ধ্যেবেলা হলেই হরিনাম সংকীর্তন করেন এবং হরিনামের মাধ্যমে তারা নাম দেন এবং সো ভো সন্ধেবেলা কেন তারা ভোরবেলার দিকেও এই হরিনাম সংকীর্তন করে থাকেন তারা হরিনাম করেন এবং ঘরে ঘরে হরিনাম সংকীর্তন দিতে যায় এছাড়াও কিছু কিছু মানুষ আছেন আদিবাসী সম্প্রদায়ের তারা কিন্তু আদিবাসী সম্প্রদায়ের যে লোকগীতি হয় সেই লোক গীতি কিন্তু তারা শুনে থাকেন এছাড়াও আমাদের এলাকায় বাউল সংকীর্তনটি বাউল গানটি কিন্তু হয়েই থাকে প্রত্যেক দিন রাত্রেবেলা আমাদের একটি মঞ্চ আছে সেখানে কিন্তু বাউল গান অনুষ্ঠিত হয় এবং অনেক মানুষ যায় সেসব গান শোনে এছাড়াও এখন তো বিভিন্ন রকমের আধুনিক পদ্ধতি এসেছে সেই আধুনিক পদ্ধতির মাধ্যমেও কিন্তু লোকগীতি শোনা যায়